হ্যাঁ পায়েল বলছো ও আমি সুপ্রিয়া বলছি বলছি যে সামনে তো ইন্ডিপেন্ডেন্স ডে আসছে ভাবছি স্কুলে একটা তো পোগ্রাম করতে হবে বাচ্চাদের নিয়ে তাহলে কি কি করা যায় সেইগুলো নিয়ে একটু আলোচনা করতাম বলছি যে আমাদের যে বাচ্চারা আসে স্কুলে পড়তে আমি ভাবছি তাদের যে অভিভাবকরা আছে তাদেরকে একবার ইন নিমন্তন্ন করবো এটার জন্য কারণ কী তা বাচ্চারা তো সকালে একটু আসতে তা অসুবিধা হবে তাদের তো তুমি বলো তাহলে কী করা যায় বড়োদের ইন নিমন্তন্ন করবো তো আসার জন্য আচ্ছা আর তারপর কি কি করা যায় সেগুলো একটু মানে ডিসকাস আলোচনা করে নিলে ভালো হতো আমাদের একটা রুটিন একটা রুটিন থাকতো তাহলে পরপর কি কি করা যাবে সেগুলো একটু জানা যেতো ঠিকমতো হ্যাঁ ভাবছিলাম আমি ভাবছিলাম পরিবারের অভিভাবকরা তো মানে বাচ্চাদের অভিভাবকরা তো আসবে তাদের সাথে তো তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করতাম আর সকালে সকালে কি কি করা যায় মানে অনুষ্ঠানগুলি কি কি করবে সেগুলো একটু বলো না হ্যাঁ তুমি একটা কাজ করো বলছি তুমি একটা কাজ করো যে আমাদের স্কুলের বিদ্যালয়ের যে ঝাড়ুদার আছে তাকে বলো আগের দিনই বিদ্যালয়টা যেন পরিষ্কার করে দেয় তাহলে তার পরের দিন সকালে এসে আমরা কাজটা করে নিতে পারবো তাকেও বলবে আসতে হ্যাঁ আর বলছিলাম যে স্কুলটাকে ফুল দিয়ে সাজালে কেমন হয় বলো আচ্ছা আর বাচ্চাদের কি কি অনুষ্ঠান করতে হবে বাচ্চাদের একটু তুমি বলে দিও না ওরা নিশ্চয়ই বললে তুমি নিশ্চয়ই তুমি নিশ্চয়ই হ্যাঁ তুমি আর বাকিরা নিশ্চয়ই বলেছে কে কী করবে বা কিছু আচ্ছা তাহলে তুমি এক কাজ করো তা বাচ্চাদেরকে নিয়ে প্র্যাকটিসটা তুমি একটু করে নিও আমি বাকি ওই চা আশপাশটা দেখে নেবো যেমন পতাকার জন্য ফুল বা খাবার এইগুলো সব আচ্ছা নাচগানের মধ্যে কি কি মানে তাও এলে ভালো হবে সেগুলো একটু বলো হ্যাঁ আচ্ছা স্বাধীনতা দিবস নিয়ে নাটক করলে কেমন হয় হ্যাঁ তাহলে একটা বাচ্চাদের নিয়ে নাটকের একটা অংশ রেখো তাহলে হ্যাঁ অনুষ্ঠানটা তো বড়ো করে করলেই ভালো হবে অভিভাবকরা আসবে তো সবাই আচ্ছা আচ্ছা তাহলে তুমি হ্যাঁ তুমি ওই দিকটা একটু দেখে নিও আর সবটা একটু মেনটেন করে নিও ওই নাটকের দিকটা আর বাকি আমি এই যে আশেপাশের সাজানো এগুলো আমি দেখে নেবো ঠিক আছে আর একটু তুমি বলে দিও হ্যাঁ আর হুম আর আচ্ছা আরও যারা আছে তাদেরকেও একটু বলে দিও আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে